হ্যাঁ আমি পর্যটকদের সাথে যোগাযোগ করেছি আগেও করেছি অনেক জায়গায় যখন বেড়া ঘুরতে গেছি তখন অনেক পর্যটকদের সঙ্গে দেখা হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি যেমন পর্যটন কেন্দ্রে পর্যটকরা যে ঘুরতে যায় তাদের সেখানে যে অনুভূতি সেখানে কী কী আছে না আছে সেই যে শিক্ষাটা সেইসব শিক্ষা তাদের কাছ থেকে খুব ভালোভাবে পেয়েছি একটা পর্যটক পর্যটন যারা পর্যটক যারা ঘুরতে যায় তাদের একটা আলাদা রকম একটা মনোভাব থাকে তাদের তারা একটা নানারকম তাদের শিক্ষা আছে কোথায় কোন জায়গাটায় গিয়ে তার কেমন অনুভূতি হয়েছে সেটা তারা প্রকাশ করে সেই অনুভূতি থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি যেটা আমাদের জীবনধারা অনেক কিছুই নানারকমভাবে বদলে দিতে পারে পেশা শিক্ষা পেশা শিক্ষা বলতে পর্যটকদের যে পেশা শিক্ষা সেই যে নানারকম যে অনুভূতি যে ঘুরতে গেছে সেই সেখানে যে আবহাওয়া সেখানে যে শিক্ষা সেটা কেমন হওয়া দরকার কেমন উচিত এইসব শিক্ষাও পেয়েছি যেটা আমাকে আমার খুব ভালো লেগেছে